হ্যালো আচ্ছা আমরা তো হ্যালো কোথায় আছো এখন তো অনেক দিন তো দেখা সাক্ষী নেই সবাই সবাইর কাজে আছি হ্যাঁ তাহলে তো ভালোই হয় তাহলে তো ভালোই হয়

হ্যাঁ তাহলে ভালো হয় তাহলে চলো কবে যাবে আচ্ছা আচ্ছা যাওয়া হবে তালে তারিখটা তাহলে পুজোর পরে যাওয়া হোক পুজো তবে এখান থেকে পুজো টুজো কাটিয়ে টাটিয়ে হ্যাঁ সবাই তো ঠাকুর টাকুর দেখবে তাহলে এইটাই ভালো হবে তাহলে সবাইর ভালো হবে আরও সব বন্ধু বান্ধবদেরকে নিয়ে যদি বলি তালে আরও ভালো হবে যদি ওরাও যায় তালে বলো সবাইকে আমিও বন্ধু বান্ধবদেরকে বলি হ্যাঁ আমি ভালো আছি আমি এখন কাজের মধ্যে আছি আচ্ছা রাখো তাহলে আবার দেখা হবে দেখা যাবে পুজোর আগেতেই পুজোর মধ্যে দেখা হবে